হ্যাঁ আমি তো হচ্ছে কার্যকলাপ ট্র্যাক করার জন্য একটা স্মার্ট ওয়াচই ব্যবহার করি এবং এখন আগেও করছি এখনও করছি স্মার্টওয়াচটা ব্যবহার করার পর থেকে আমি অনেক কিছুই অনেক কিছু ট্র্যাক করতে পারছি যেমন হচ্ছে আমি হচ্ছে কতটা ক্যালোরি ওয়েস্ট করছি প্রতিদিন কতটা স্টেপ হেঁটেছি এবং কতটা এক্সাসাইজ করেছি কতটা ক্যালোরি ওয়েস্ট করেছি সব থেকে বড়ো কথা আমরা তো সময় দেখতে পারছি কতটা স মানে সময়ে টাইম এইগুলো তো স্মার্টওয়াচের মাধ্যমে দেখতে পাচ্ছি প্লাস তার সাথে আমরা হার্ট রেট পালস রেট এবং এসপিওটু এইগুলো সব কিছু আমরা পাচ্ছি বৈশিষ্ট্যগুলো এই সমস্ত ফিচারগুলো এই স্মার্টওয়াচের মধ্যে আছে বলে আমার খবুই দরকারি বলে মনে হয়